হ্যাঁ বলুন হ্যাঁ আমি জিমের ট্রেনার বলছি বলুন আচ্ছা ঠিক আছে আমাদের এখান থেকে জিম শুরু হয় আপনার ওপেন হয় বলতে গেলে সকাল ছটা থেকে সন্ধ্যে দশটা অবধি এই রাত দশটা অবধি থাকে ঠিক আছে তার মধ্যে আপনি যে কোনো টাইম স্লটে আসতে পারেন কোনো অসুবিধা নেই সপ্তাহে দেখুন ছ দিন আর এক দিন আমাদের অফ থাকে যে কোনো এক দিন

আপনাকে প্রথমত তো আমাদের এখানে এসে একবার কথা বলতে হবে এবং ফি আপনাকে প্রথমত ফিস দিয়ে এখানে জয়েনিং করে নিতে হবে ব্যাস আর তেমন কিছু নয় বাকি ধীরে ধীরে আমি আপনাকে সব বলে দিতে পারবো

প্রথমত এখন আপনি শুরু যখন করছেন নরমাল বেসিক কিছু ট্রেনিং দিয়ে শুরু হবে তারপরে ধীরে ধীরে ওয়েট লিফটিং তারপরে আপনাকে ডায়েট দেওয়া হবে সেই ডায়েট ফলো করতে হবে এরকম করে বেশ কিছু দিন কন্টিনিউ করার পর তারপরে একটু ইয়ে বডি বিল্ডিংয়ে আপনি জয়েন করতে পারবেন অসুবিধা নেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখন প্রথমতই খুব একটা বড়ো রেস্ট্রিকশান হবে না তবে ধীরে ধীরে এক দু মাস গেলে আপনাকে খাওয়া দাওয়ার চার্ট দিয়ে দেওয়া হবে ওই চাটের বাইরে খাওয়া দাওয়া করা অ্যালাউ নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে আসুন কোনো অসুবিধা নেই